হ্যাঁ আমি কিছু প্রধান প্রধান সংবাদপত্র পড়ি এবং কিছু প্রধান প্রধান নিউজ ট্যা চ্যানেল দেখি তার মধ্যে হচ্ছে সংবাদপত্র হচ্ছে আনন্দবাজার পত্রিকা বর্তমান দ্য টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়া দ্য স্টেটসম্যান ইত্যাদি নিউজ চ্যানেলগুলি হলো এবিপি আনন্দ জি বা জি চব্বিশ ঘণ্টা টিভি নাইন বাংলা নিউজ বাংলা নিউজ আঠারো বাংলা রিপাবলিক বাংলা তাদের মধ্যে আমি এবিপি আনন্দটাই বেশি দেখি কারণ তাদের সংবাদ পরিবেশনাটা আমাদের খুব পছন্দ হয়